ভারতে অনেক ব্যবসায়ী বা শিল্পপতি আছেন যারা প্রযুক্তি শিক্ষা বিনোদন বাণিজ্য এবং পরিবহনের মতো ডোমেনে ভারতকে অনেক উপায়ে পরিবর্তন করেছেন তার মধ্যে অন্যতম হলেন রতন টাটা যিনি ভারতে শুধু ভারতে নয় ভারতের বাইরেও যথেষ্ট প্রভাব ফেলেছেন তার প্রযুক্তিগত এবং বাণিজ্যিকগত ব্যাপারে তার কারণ টাটা ছাড়া যেনো আমরা কিছুই বুঝি না এমন কোনো জিনিসপত্র নেই যে যেখানে টাটা কম্পানি তৈরি করে না সেখানে গাড়ি থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে প্লেন থেকে শুরু করে সমস্ত কিছু এছাড়াও বাড়ি তৈরীর সরঞ্জামও এই টাটা কম্পানি তৈরি করে থাকে তার ফলে এর এই যে রতন টাটা বললাম এ রতন টাটার যে মাথা এই মাথা কাজে লাগিয়েই গোটা ভারতবর্ষে কোণাতে কোণাতে ওনার বাণিজ্য বা ব্যবসা ছড়িয়ে আছে যার ফলে ভারতবর্ষের আমূল পরিবর্তন ঘটেছে তার কারণ যেখানে যেখানে এই টাটা কম্পানির কারখানাগুলি আছে সেখানে সরকার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনেক পরিমাণে কর পায় এছাড়াও যেখানে কারখানাগুলি আছে সেখানের যে জনবসতি আছে আশেপাশে সেখানকার বেকার ছেলে মেয়েরা সেই কলকারখানায় কাজ পায় তাদের রুটি রোজগারের একটা উপায় পায় এর ফলে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটেছে এছাড়াও টাটা কম্পানির প্রযুক্তিগত দিক থেকেও অনেক উন্নত তার কারণ টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস যে আছে প্রযুক্তির দিক থেকে সর্ব শিখরে এখন ভারতে বিদ্যমান হয়ে আছে তার ফলে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা সেই প্রযুক্তি ব্যবহার করছে এবং নিজেদেরকে বৃদ্ধি ঘটাচ্ছে নিজেদেরকে জ্ঞান উপলব্ধ করেছে তার ফলে আমূল পরিবর্তন ঘটেছে মানুষের মধ্যে সমাজের মধ্যে এবং সমস্ত দেশের মধ্যে এর ফলে আমি খুবই উপকৃত এবং আরো পাঁচটা মানুষও খুবই উপকৃত